পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে কাজ করার অনেক অসুবিধা আছে অনেক সুবিধাও আছে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে পরপর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর সুযোগে শিক্ষা পাওয়া যায় তাছাড়াও এছাড়াও আমাদের যে মূল সুযোগ আছে সেগুলো আমাদের অবৈতনিক এবং প্রাথমিক শিক্ষা যে জোরদার ব্যবস্থা এছাড়াও কিছু চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জগুলো হলো বড়ো হওয়ার সাথে সাথে পিতামাতার অনেক প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা অনুযায়ী বাচ্চাদের পরিচালনা করেন সেই প্রত্যাশা অনেকসময় বাচ্চাদের ক্ষেত্রে হতাশার সৃষ্টি করে আবার পড়তে পড়তে অনেকটা সময় লাগে অথচ তারা সেইভাবে থাকতে পারে না তারপর প্রাইভেট টিউশন ঠিকঠাক প্রাইভেট টিউশনও হয়তো তারা খুঁজে পায় না প্রাইভেট টিউশন বা কোচিং যখন খুঁজে পায় টাকা দিয়েও হয়তো সেখানে তাদের মনোমতো হয় না এইভাবে অনেকটা সময় চলে যায় তার ফলে শিক্ষাক্ষেত্রে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং চ্যালেঞ্জও হয় নিতে হয় অনেকক্ষেত্রে ভালো বেতনও হয় না কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার পর যে চাকরি বাকরি পায় সেক্ষেত্রে তাদের ভালো বেতন থাকে না তার ফলে তাদের মানসিক একটা হতাশার সৃষ্টি করে এইভাবে বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে শিক্ষাগ্রহণ করা সত্ত্বেও অনেকসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং হতাশার মুখোমুখিও হতে হয়